দাদা আগেরদিন যে পাঁচ প্লেট ভাত তরকারি এবং মটন অর্ডার করেছিলাম তার সাথে আজকে কিছু জিনিস আমি যোগ করতে চাই যেমন পাঁচ বাটি দই সাথে চাটনি পাঁপড় এবং একটা কোল্ড ড্রিঙ্কসের বোতল আপনি যোগ করে দেবেন